পশ্চিমবঙ্গের প্রধান ধর্ম হিন্দু তো হিন্দু ধর্মের মানুষই সবথেকে বেশি বাস করে পশ্চিমবঙ্গের মধ্যে এছাড়াও মুসলিম আছে খ্রিস্টান আছে বৌদ্ধ আছে অনেক ধর্মের মানুষ বসবাস করে তো আমরা এখানে যে বসবাস করি সবাই মানে বন্ধু একদম পুরো বন্ধুদের মতোই বসবাস করা হয় তো যার জন্য কোনো হিন্দু ধর্মের কারোর বিয়ে কিংবা কোনো পুজো হলে ওদেরকে মুসলিমদের বৌদ্ধ ধর্মের মানুষদের সব আমন্ত্রণ করা হয় তো তারা আসে তো পুজো হলে কিংবা কারোর বিয়ে হলে একটা শুভেচ্ছা জানায় তো ওদেরও কোনো অনুষ্ঠান হলে সেগুলো আমাদের নিমন্ত্রণ করা হয় যেরকম মুসলিমদের ঈদ আছে মহরম আছে খ্রিস্টানদের পঁচিশে ডিসেম্বর আছে আর বৌদ্ধ ধর্মের এই যে বুদ্ধ পূর্ণিমা সেটা পালন করা হয় তো আমরাও যাওয়া হয় হিন্দু ধর্মের মানুষরাও যায় শুভেচ্ছা প্রদান করে খুবই মজা হয় আর পঁচিশে ডিসেম্বর তো খ্রিস্টানদের ওটা প্রচুর বড় করেই পালন করা হয় হিন্দু ধর্মের মানুষরা পালন করে